ছোটোবেলা থেকেই আমি খুব খেতে ভালোবাসি যেরকম আমি আগে আমার মাদের মাকে দেখতাম যে অনেক রান্না করে করে খাওয়াত আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল আমি সব ধরনের রান্না করা শিখব কিন্তু এখন আমি সব ধরনের রান্না করা আস্তে আস্তে শিখছি আমি যেরকম বাঙালি খাবার খেতে ভালোবাসি সেরকম আমি চাইনিজ খাবারও খেতে খুবই ভালোবাসি আমি যখন কিছু রান্না করি যেরকম বিরিয়ানি বা চাউমিন তখন আমি পপি কিচেন বা অন্যান্য চ্যানেল থেকে আমি এই রান্নার ভিডিওগুলো আপলোড করে নিই যখন বিদেশে এই রান্নার কুক নির্বাচন হয় তখন আমি দেখি যে ওই কুকদেরকে পরীক্ষার মাধ্যমে নেওয়া হয় এবং আমি সেই চ্যানেল দেখে দেখেই অনেক কিছু রান্না শিখছি বর্তমানে আমি বর্তমানে আমি এই রান্নাগুলোই পপি কিচেন বা অন্যান্য কিচেন থেকে জানতে পারব আমি যখন ফেসবুক দেখি বা কখনও ইউটিউব দেখি আমি যখনই ইউটিউব বা ফেসবুক দেখি আমি তখনই ওই তখনই আমি ওই রান্নার ভিডিও দেখি যে কী রান্না করছে বা কী কী রান্না ওই রান্নাগুলো দেখে দেখে আমি ঘরে ট্রাই করি যাতে আমি সেই রান্নাগুলো করতে পারি আমি যেরকম চাউমিন বলো বা অন্য অন্য কিছু বলো সেগুলো আমি সবই পপি কিচেন বা অন্যান্য চ্যানেল দেখে দেখেই আমি এ রান্নাগুলো করে থাকি